আমি একজন বাঙালি আমি বাংলাটাই আমার মাতৃভাষা আমি বাংলা কথা বলতে বা বাংলা ভাষা বুঝতেই আমি অভ্যস্ত কিন্তু আজকাল যেহেতু প্রতিযোগিতার যুগ আজকাল মানে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে বাংলা ভাষাটা শিখবো আমাদের কাছে অসুবিধা একটা হয়ে দাঁড়িয়েছে যুগের এখনকার ইংরেজি মাধ্যম সমস্ত কিছুই এখন ইংরেজিতে তাই বাংলা ভাষা বাংলা ভাষা শেখার জন্য আমার সমস্ত কিছুতে অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আমি বাঙালি হয়েও আমাকে সেটা জিততেই হবে আমার কোন একটা কিছু একটা প্রতিযোগিতাই বলুন আর যা কোন কিছু একটা কিছু উচ্চশিক্ষার ক্ষেত্রেও একটা সমস্যা বাঙালি হয়ে বাংলাভাষা বলার জন্য কারণ সমস্ত কিছুটা এখন ইংরেজি মাধ্যম সেখানে আমার চেষ্টা যে সেখানে আমাকে কিছু করতেই হবে তার জন্য বাঙালি হয়েও বাংলা ভাষা শিখেও আমাকে সেখানে স্থান করে নিতে হবে সেটা আমার কাছে একটা চ্যালেঞ্জ আমাকে জিততেই হবে এটা অসুবিধা হলেও আমার একটা জয় করে চলার প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি বাঙালি যেহেতু সেহেতু আমরা বাংলা ভাষা বা বাংলা কথা বুঝতেই অভ্যস্ত বাইরে যেহেতু হিন্দিটা রাষ্ট্রীয় ভাষা ইংরেজিটাও ইংরেজি মাধ্যম সমস্ত কিছুই এখন জিনিসপত্র সমস্ত কিছুই এখন ইংরেজি ইংরেজি মাধ্যমের মাধ্যমে চালিত সেহেতু বাঙালি হয়েও বাংলা ভাষা শিখে এই যেটা আমার কাছে একটা সমস্যা হলেও সেটা আমাকে জয় করতেই হবে